আমি শৈশব থেকেই গল্প পড়তে ভালোবাসি এবং ঠাকুমাদের কাছে দাদুর কাছে গল্প শুনতে আমাকে খুব ভালোই লাগে ধীরে ধীরে যখন বড় হলাম ঐতিহাসিক গল্প এবং ঐতিহাসিক কথা খুব শুনতে ভালো লাগত যেমন শরৎচন্দ্রের লালু আমার খুব ভালো লেগেছিল লালুর সাহস ও বীরত্বের কথা শুনে এছাড়াও রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক ঐতিহাসিক গল্প বা উপন্যাস যা আমার মনকে মুগ্ধ করে তুলেছিল রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পে মিনির চরিত্র আমাকে খুব ভালো লেগেছিল এই ধরনের গল্প আমাদের মনে যেমন সাহস জোগায় তেমন এইসব গল্প পড়লে মনে হয় না যে কখনও দ্বিতীয়বার পড়ব না বারবার এইসব গল্প পড়তে আমাকে খুব ভালো লাগে এবং মনে হয় যে শরৎচন্দ্র বিভূতিভূষণ এদের উপন্যাসগুলি পড়লেও বিরাট সাহসের পরিচয় পাওয়া যায়